ড্রয়িং হলো ছোটোর থেকে আমরা স্কুলে বা বাচ্চারা যেটা শেখে সেটা পেন্সিলের পেন্সিল দিয়ে শেখে আউট লাইনটা পেন্সিল দিয়ে করে তারপরে তারা ক্রেয়ন দিয়ে বা অন্য কোনো কালার দিয়ে কালার করে সেটা পেন্টিং যেটা বাচ্চারাও করে বা আমরাও শিখেছি ছোটো থেকে আর একটাও হয় পেন্সিল দিয়ে ড্রয়িং করে পেন্সিলটাকে স্কেচ বানিয়ে সেটাকে পেন্ট করা বা রঙ করা কি পেন্ট পেন্সিলের সাহায্যেই সেটা হয় সেটাকেও ড্রয়িংই বলে ঠিক আছে ড্রয়িংটা ওরকমই হয় পেন্টিংটা আবার আলাদা যেটাতে আউট লাইন হয় না সেটা রঙ তুলি দিয়ে কোনো দেওয়ালের দেওয়ালে রঙ করা থাকলে সেখানে কিছু ড্রয়িং করা কোনো পশু কোনো সিনারি পে তুলি রঙ তুলির সাহায্যে যেটার আউট লাইনটা রঙ তুলির মাধ্যমেই করা হয় সেখানে পেন্সিলের ব্যবহার করা হয় না সেটাকেই মূলত পেন্টিং বলে তাছাড়া বড়ো কোনো দেওয়ালে যদি কা কোনো দেওয়ালে যদি রঙ করা থাকে তার মধ্যে বা বাড়ির কোনো দেওয়ালে কেউ রঙ রঙের উপরে যে সমত যে সমস্ত নানান চিত্র তৈরি করা হয় বা কোনো বাচ্চাদের ইস্কুলগুলোতে যেরকম দেওয়ালগুলোতে ভালো করে পেন্টিং করে তার উপরে বিভিন্ন রকম ফল ফুল কোনো সিনারি কোনো আমাদের মুনি ঋষি তাদের ছবি আঁকা সেগুলোকে পেন্টিং বলা হয় ঠিক আছে